বলছি এটা কি হাওড়া চিৎপুর ওই মাছের আড়ত তো আচ্ছা বলছি আগে আপনার কাছ থেকে আমি মাছ টাছ নিতাম হ্যাঁ এখন সে আমার যা হোক একটা সমস্যার জন্যে মাছের ব্যবসাটা বন্ধ হয়ে যায় তা আমি আবার ব্যবসা মাছের ব্যবসাটা করবো ওটাই তো আমার জানাশুনো ব্যবসা তা এখন কেমন কী দাম টাম যাচ্ছে আমি একটা অর্ডার ধরেছি হ্যাঁ ওই পঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশ কিলো মতন আমার ওই ভেটকি এখন এক দেড় কিলো ওজনের ভেটকি পাওয়া যাবে ওটা হচ্ছে ওটা হচ্ছে ভেটকি মাছ ভেটকি মাছ চারশো পাঁচশোর মধ্যে হবে না ভেটকি মাছ আচ্ছা

আচ্চা সব একটু কম আর ইলিশ মাছ কতো করে দাম হুম আচ্ছা আচ্ছা আর তেলাপিয়া মাছ টাছ কীরকম দাম ও আর ইয়ে একটা বলি বলছি মোটা সাইজের চিংড়ি পাওয়া যাবে কিলো দশেক মতোন সে তাহলে ওই আর ওই ইয়ে যেটা পমফ্রেট মাছ আছে নাকি পমফ্রেট মাছ কিলো কিলো সাতেক মতো লাগবে আর চিংড়ি মাছ নেবেন চিংড়ি মাছ পাঁচ ছ কিলো দেবেন তালে আমি আমার তো পরশু দিন পরশু দিন কাজ আমি কালকেই কিন্তু চলে যাবো হ্যাঁ ওই দাম টাম একটু ব্যবস্থা করে নেবেন হ্যাঁ ব্যবস্থা করে নেবেন একটু গুছিয়ে যাতে আমি তালে কটার মধ্যে যাবো আচ্ছা মোটামুটি হ্যাঁ একটু গুছিয়ে দেবেন হ্যাঁ ঠিক আছে